আমি কখনও কখনও প্রতিযোগিতা বা প্রদর্শনী বলতে গেলে আমি অনেক জায়গায় অনেক আঁকাই আঁকারাই পক্ষে দিয়েছি কিন্তু তার মধ্যে থেকে আমি আমার হাতের কাজটাকে একটু অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি যেমনকি অনেক মাটির জিনিসপত্র তৈরি করেছি তার মধ্যে তাকে একে একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করেছি এবং অনেক হাড় কানের এইরকম ধরনের জিনিসপত্র বানানোর চেষ্টা করেছি এবং সেইগুলোকে এ এক অনেক জায়গায় সেল করার চেষ্টা করেছি যেমন পুজোতে যে কোনো মেলায় যে কোনো্ এক্সিবিশান বা যে কোনো জায়গায় আমি সেইগুলোকে আরও বেশি করার চেষ্টা করেছি সবাইকে সেইগুলোর ব্যাপারে আরও বেশিভাবে আগ্রহী করার চেষ্টা করেছি এইবার সেই আঁকা বা হাতের গাছগুলোকে আমি আরও ভালোভাবে তাদের মধ্যে গড়ে তোলার চেষ্টা করেছি এবং সেই অভিজ্ঞতাটা নিয়ে বলতে গেলে বলা যায় যে আমি সেই অভিজ্ঞতাটা বলাই যাই না মানে খুব ভালো একটা অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতায় কোনো বর্ণনা দেওয়া যায় না মানে একটা ভালো লাগার একটা অন্য চাহিদায় চলে যায় এবং প্রত্যেকেই আমার এই হার কানের এই সবের প্রশংসায় অনেক কিছুই বলেছে এবং আমি সবাইকেই একটা আলাদা আলাদাভাবে এইসবের প্রতি আগ্রহী করে তোলার চেষ্টা করেছি এবং তাদের প্রশংসাই আরও বেশি আমি আমার কাজটাকে ভালো করে তোলার চেষ্টা করেছি আর আমি কোনো প্রাথমিক বা আন্তর্জাতিক পরীক্ষা বলতে তেমন কিছু দিইনি কিন্তু অনেক আঁকার প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছি এবং অনেক কিছুতেই আমি পরীক্ষা দিয়েছি কিন্তু আন্তর্জাতিক বলে আমি কি কোনো পরীক্ষায় দেই নি যাই হোক আমার এটুকুই বলা ছিলো